আমি উঠোনে বাগান করি কারণ আমার বাড়িতে যে জায়গাটা আছে সেই জায়গাগুলো বেশিরভাগ বড় বড় ফলের গাছে ভর্তি এবং আমি সবজির বাগান করতে গেলে তখন আমাকে একটু আলো দরকার হয় সেজন্য আমি উঠোনে আমি বাগান করি এবং এই বাগানে অনেক ধরনের সবজিই লাগাই ফুলের চারা লাগাই সেগুলো আস্তে আস্তে বড় হয় বড় হতে হতে সেগুলো আস্তে আস্তে ফল দেয় আমার দেখতে খুব ভালো লাগে